ফল ফুল সবজির গাছ লাগাতে খুব ভালোবাসি লাউ কুমড়া বেগুন পটল সবজি তো এবার খেটা শাক পুনকা শাক পালং শাক বেগুন বা আপেল এই সব ফল ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি এই গাছে খুব ফল হয় ভালো খেতেও খুব ভালো লাগে রান্নাবান্না করতেও খুব ভালো লাগে আর লতানো গাছ দেখতে খুব সুন্দর হয় লাউ কুমড়ো গাছ দেখতে ভালো হয় সব ফল ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যাই ফল গাছ দেখতে খুব সুন্দর লাগে ফল খেতেও ভালো লাগে এইখানে খুব সুন্দর দেখতের বাগানের দেখতে খুব ভালো লাগে তার জন্যে আমি লাগাতে খুব পছন্দ করি পরিবেশ খুব ভালো লাগে ফল ফুলের গাছ দেখতে ভালো লাগে আপেল দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে জাম কাঁঠাল এই সব ফলের গাছ থাকলে প্রাকৃতিক দেখতে খুব সুন্দর হয় বিভিন্ন সবজি গাছ লাগাতে পছন্দ করি উচ্ছে বেগুন পটল আলু ঢেঁড়স সবজি লাগাই বাজারে বিক্রি করা হয় খেতেও খুব ভালো লাগে বাড়িতে সবাই খুব পছন্দ করে সবজি খেতেও ভালো লাগে সবজি শরীরের পক্ষে খুব ভালো তাই আমি সবজি পছন্দ করি লাগাতেও খুব ভালোবাসি জল টল দিয়ে প্রাকৃতিক দেখতেও সুন্দর লাগে জল ও সার দিয়ে এদেরকে বড় করে তুলি হ্যাঁ প্রাকৃতিক দেখতে খুব পছন্দ হয় তাই দেখতে খুব প ভালো লাগে